আমার বাড়িতে বহু পশুদের প্রতিপালন করা হয় যেমন হাঁস মুরগি ছাগল গরু ভেড়া তো এদের অনে আমার এরম মোটামোটি প্রায় চল্লিশ পঞ্চাশটা ছাগল গরু হাঁস মুরগি মিলিয়ে তো সেখানে আমি তাদেরকে খাওয়া খাওয়ানো তাদের টাইম মতো জল দেওয়া সব কিছু আমাকেই করতে হয় করতে হয় এবং কীভাবে জায়গাটি এবং তাদের খাওয়া ও তাদের কখন কী ওষুধ দরকার সব কিচুর দিকটা আমি দেখি এবং সেই জায়গাটি পরিষ্কার করার জন্য আমি দুজনকে রেখেছি যারা তাদের থাকার জায়গা তাদের যে তারা যে পটি করছে যে নোংরা করছে সেই জায়গাগুলো পরিষ্কার করা হয় এবং সেই তাদের তাদের তাদের সেই পটি থেকে জৈব সার বানিয়ে আমরা বাড়িতে সবজি চাষেও কী ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করে থাকি এবং এবং সেইখানে তো প্রচুরভাবে নোংরা হয় সেখানে বিভিন্ন রকম সে বিভিন্ন রকম চুন কিংবা বিভিন্ন রকম অর্ রকম সার দিয়ে বা সেই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে এবং মাঝে মধ্যে জল দিয়ে ধুয়ে দিই দেওয়া হয় এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হয় যাতে কোনো রকম মশা মাছি সেখানে ঘোরাঘুরি না করে কারণ ব্লিচিং পাউডার না ছড়ালে সেই কটা সেই তাদের যে জীবাণু সে জীবাণুমুক্ত হবে না এবং তারাও কিন্তু সবহার পশু পশু বলে বলে যে তারা যে সুয়া সুস্ত স্বাভাবিক জায়গায় থাকবে না এমনটা কিন্তু নয় তাদেরও পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে কারণ তাদের তাদেরকে তাদেরও সুস্থতার ব্যাপার আছে তারা যদি সব সময় ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে তাহলে তারা অসুস্থ হয়ে পড়বে সেজন্য আমি কিছু লোক রেখেছি যারা সেই জায়গাটা পরিষ্কার করে এবং বিভিন্ন রকম বিভিন্ন রকম ওষুদপত্রের মাধ্যমে সেই জায়গাটা ক্লিন করা পরিষ্কার করা হয় বিভিন্ন রকম ডেটল জল ছড়ানো সাবান জল ছড়িয়ে দাওয়া বিভিন্ন রকম বিভিন্ন রকমভাবে ঝাঁট দেওয়া বা সেই জায়গাটা পুরো পরিষ্কার করে গুছিয়ে রাখা হয় এবং পশুদের যত্ন নেওয়া হয় এবং বিড় তাদেরকে মশারির মধ্যে রাখতে হবে যাতে মশা তাদের কামড়াতে না পারে কারণ তাদেরও কিন্তু মানুষের মধ্যে তাদেরও কিন্তু মশা কামড়ালে তাদেরও কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়তে পারে সেই জন্য বিভিন্ন রকমভাবে বিভিন্ন উপায়ে তাদেরকে কিন্তু যতো সম্ভব সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা করি এবং সেই তারারা যে জায়গাটি থাকে সেই জায়গাটি পরিষ্কার রাখার চেষ্টা করি করি